আমার এলাকার স্টেম শিল্পক্ষেত্রগুলি আছে অর্থনৈতিক প্রবৃত্তিকে চালিত করেছে আইটি ফার্মাসিউটিক্যালস মেদনীপুরে আইটি ফার্মাসিউটিক্যাল আছে এ শিল্পক্ষেত্রগুলি খুবই উন্নত এ শিল্পক্ষেত্রে অনেক ছেলে মেয়েরা এসে পড়াশুনো করে অনেক কাজ পেয়ে যায় এখনকার যুগে বেকার ছেলে মেয়ের পরিমাণ প্রচুর বেড়ে গেছে যা স্টেম শিল্পক্ষেত্রগুলিতে খুব কাজ ভালো হয় আইটি ফার্মাসিউটিক্যাল শিল্পক্ষেত্রে কাজ ভালো করে হয় মহাকাশে মহাকাশ নিয়েও পড়ানো হয় উৎপাদন করা হয় এই উৎপাদন নিয়ে আমি খুব গর্বিত আমি জানতাম জানতাম না আইটি ফার্মাসিউটিক্যালস কি তারপরে এ শিল্প গড়ে ওঠার পর আমার কিছু অভিজ্ঞতা হল আমি সেখানে যেতাম দেখতাম দেখে দেখে এই শিল্পক্ষেত্রটি আমার খুব অভিজ্ঞতামূলক হয়ে উঠলো আমি এই শিল্পক্ষেত্রটি সম্বন্ধে আরো পাঁচজনকে পাঁচ কথা বলতে থাকলাম স্টেম শিল্পক্ষেত্রটি আইটি ফার্মাসিউটিক্যাল খুবই সুন্দর